হ্যালো কাকে চাইছেন হ্যাঁ হ্যাঁ ইয়েস বলুন কী ব্যাপার আমি তো আমার চেম্বার তো খোলা থাকে সপ্তাহে তিনদিন আমি বসি ওই উত্তরপাড়াতে উত্তরপাড়ায় ওই ভবানী মেডিকেল বলে একটা ওষুধের দোকান আছে ওইখানে বসি ওইখানে তো আপনি আসতে পারবেন কি ওটা একটু দূর হবে আপনি কোথা থেকে বলছেন আচ্ছা আচ্ছা তাহলে ভবানী মেডিকেল আসবেন কিন্তু আপনার দূর হবে আচ্ছা আপনার জ্বর যে আসছে জ্বরটা কি ছেড়ে যাচ্ছে না কন্টিনিউ থাকছে ও প্যারাসিটামল খাচ্ছেন প্রতিদিন প্যারাসিটামলে তো যাবে না এটা আপনি কোনো অ্যান্টিবায়োটিক নিয়েছেন আচ্ছা আচ্ছা আপনি যদি চেম্বারে আসতে পারেন ভালো আর তা নাহলে আপনাকে একটা ওষুধ বলে দিচ্ছি সেই ওষুধটা যদি আপনি কিনে ডেলি একটা করে খাবেন এটা কিন্তু অ্যান্টিবায়োটিক আর কি ক্লো ক্লোভ্যাম সেভেন ফিফটি আপনি লিখে নেন আপনি লিখে আর আপনি লিখে নেন সেভেন ফিফটি আপনি ডেলি একটা করে খাবেন রাত্রে শোয়ার আগে খাবার খেয়ে খাবেন কিছু খাবার খেয়ে খাবেন খালি পেটে খাবেন না আর যদি পারেন একবার চেম্বারে আসবেন আপনার বুকে ব্যথা ট্যাথা হয় সর্দি কাশি আছে বলছেন কাশিটা আছে এমনি কফ বেরোচ্ছে মানে সর্দি বেরোচ্ছে তাহলে এক কাজ করবেন আপনি ওই ক্লোভ্যাম খেয়ে দেখুন তিনদিন খান তিনদিন খাওয়ার পরে তারপর আপনি রেজাল্ট পাবেন যদি দেখেন যে না অসুবিধা হচ্ছে তখন আপনি আমার চেম্বারে আসুন উত্তরপাড়া ভবানী মেডিকেল ঠিক আছে